হ্যাঁ খোকনদা বলছি শুনলাম তুমি না কি গ্রাম কমিটির প্রধান হয়েছো ও আমি শুনলাম শুনে বলি একবার ফোন করে দেখি অনেক দিন ফোন টোনও করা হয় নি তো তাহলে সব হ্যাঁ সব জায়গাতেই যে জলের ব্যবস্থা হয়ে গেছে আমাদের পাড়াটায় কেন জলের ববস্থা হয় নি না না আমাদের এখানটাতে সবারই না আমাদের পাইপ লাইনের ব্যবস্থা হয় নি যাদের সাবমের্সিবল আছে আছে তাই জন্যে ব্যবস্থাটা এখনো হয় নি না আমাদের যে দুটি পাড়া তার একটি পাড়ায় হয়েছে আমাদের পাড়াটায় হয় নি হ্যাঁ আমাদের এই পাড়াটায় তো কুড়ি পঁচিশটা ঘর আছে হ্যাঁ অতোগুলো না দিলেও আপাতত জলের সুবিধার জন্য এখন দশ বারোটা দিলেই হবে অসুবিধা বলতে বাচ্চারা ইস্কুল যাচ্ছে ওই গ্রামের প্রাইমারি ইস্কুলটা বলছে মা বাথরুমগুলো সেরকম ভালো নয় আর জলের ব্যবস্থাও সেখানে নাই ওই দিদিমণিদিকে বলতে বলেছিলাম দিদিমণিরা বলছে কী করবো পরে তো দেবে তো আপনি যদি প্রধান হয়েছেন একটু আলোচনা করেই ইস্কুলে দেখবেন তো কী হয় ঘটনাটার আচ্ছা টুকটাক তাহলে এবার তো বলো বলছি গ্রামের যে প্রধান হয়েছো তাহলে এবার তো টুকটাক যে ছোটো ছোটো কাজগুলো যারা গরিব মানুষ আছে দেখতে পাচ্ছি দু একজন বাথরুম পায় নি বাড়ি আসছে অথচ তারা বাড়ি পায় নি এগুলো একটু এবারে একটু একটু লক্ষ্য রাখলে হয় আমার এই চিন্তা ভাবনাগুলো সব দিনই মাথায় আসে কিন্তু বলতে পারি নি এবারে তুমি প্রধান হয়েছো বলে খুব ভালো লাগলো অনেকে পেয়েছে যা যাদের বাড়ির দরকার নেই তাদের বাড়ি হয়ে গেছে আর যাদের দেখতে তো পাচ্ছো এইদিকে গ্রামে তো মাঝেমাঝে আসো আর যাদের দরকার তাদের হয়েই নি আচ্ছা ঠিক আছে তাহলে এক দিন এসো এসব ঘটনা নিয়ে আলোচনা হবে ঠিক আছে রাখছি